মাছ ধরার সাথে সম্পর্কিত কিছু পরিবেশগত বা সংরক্ষণের সমস্যাগুলি আমার চোখে দৃষ্টিকর কারণ আমাদের পরিবেশে প্রচুর জল দূষণ হচ্ছে এর ফলে মাচের ক্ষতি হচ্ছে আমরা যদি কোনো রকম মাছ চাষ করি সেখানের প্রায় একশো শতাংশের তিরিশ শতাংশ মাছ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জল দূষণের ফলে আমার চোখে জল দূষণগুলি দৃষ্টিমান অন্যান্য বছরের ন্যায় যতো দিন যাচ্ছে তত আমাদের পরিবেশে জল দূষণ বেড়েই চলেছে কারণ কোনো যে পুকুরে বা ডোবায় যদি আমরা মাছ চাষ করি সেখানে আমরা অনেক মানুষ জামা কাপড় কাচে স্নান করে বা অনেক নানা রকম দৈনন্দিন জীবন নানা রকম আবর্জনা ময়লা সেখানে পুকুরে ফেলছে এর ফলে মাছের সমস্যা হচ্ছে এবং অনেক মাছ মারা যাচ্ছে তার থেকেও বড়ো কথা আমাদের পুকুরে কোনো অনুষ্ঠানের ন্যায় জল জল বোম বা নানা রকম বোম ফাটানো হচ্ছে এর ফলে অনেক মাছের ক্ষতি হচ্ছে এবং সেই মাছগুলি খেয়ে আমাদেরও দৈনন্দিন জীবনে অনেক ক্ষতি হচ্ছে এর আমাদের দৈনন্দিন আমাদের বাঙালির বেশিরভাগটাই মাছ বাঙালি বেশিরভাগটাই মাছ ভাত খেতে পছন্দ করে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জল দূষণের ফলে অনেক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক মাছ আমরা দৈনন্দিন জীবনে হারিয়ে ফেলছি যেই মাছগুলো এক সময় হয়তো আমাদের অনেক প্রিয় ছিলো তাছাড়াও সব থেকে বড়ো কথা আমাদের জল দূষণের ফলে আমরা মাছ মাছ জিনিসটাকে আস্তে আস্তে বিলুপ্তের পথে নিয়ে যাচ্ছি এখনো অনেক জায়গায় বেশিরভাগ যারা নিজেরা পুকুর চাষ করছে সেখানে কোনো কিছু আবর্জনা ফেলছে না সেকানে মাছ ভালো হচ্ছে কিন্তু আমরা যে দৈনন্দিন জীবনে আমাদের নিজস্ব পুকুরে যে ধরুন মাছ চাষ করছি বা বাইরের পুকুরের যে মাছ চাষগুলো করা হচ্ছে সেখানের ময়লা আবর্জনা এবং নানা রকম কলকারখানা সে দূষিত জল সেখানে পড়ার ফলে বা সেখানে স্নান করা বা সেখানে কাপড় কাচা এগুলোর ফলে ডিটারজেন্ট পাউডার এইগুলোর জন্য মাছের ক্ষতি হচ্ছে এর ফলে আস্তে আস্তে মাছ বিলুপ্তের পথে চলে যাচ্ছে এবং মাছের অনেক মা অন্য বছরের ন্যায় আস্তে আস্তে পরবর্তীকালেও মাছ আমরা হারিয়ে ফেলছি এর ফলে অনেক ক্ষতি হচ্ছে এবং সে মাছগুলো খেয়ে আমাদের দৈনন্দিন জীবনে অনেক নানা রকম রোগ জ্বালার সম্মুখীন হতে হচ্ছে